হ্যাঁ আমি নিয়মিত ধ্যান বা প্রাণায়াম করে থাকি ধ্যান বা প্রাণায়াম আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমি প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলায় নিয়মিতভাবে এই অনুশীলনগুলো করে থাকি তার মধ্যে একটি হলো অনুলোম বিলোম সেটি হলো একটি নাক দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তারপর অন্য একটি নাকের মাধ্যমে আস্তে আস্তে করে ছাড়া এছাড়াও বিভিন্ন আসন শবাসন ও ইত্যাদি আসন আমি করে থাকি ধ্যান ও প্রাণায়াম অর্থাৎ এই যোগাসনগুলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন আমাদের মনের স্থিরতা সম্পূর্ণতা করে থাকে আমাদের মনকে স্থির করে তুলতে এবং প্রত্যেকটি ভালো জিনিসের প্রতি মন নিয়ে যেতে আমাদের শরীরকে সম্পূর্ণভাবে সহায়তা করে এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আমাদের ধৈর্য ধরে রাখতে সাহায্য করে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো ধৈর্য এই ধৈর্যকে ধরে রাখাই আমাদের কাজ